আমার এলাকার লোকেরা প্রধানত রেডমি রিয়েলমি ওপো এবং ভিভো এই ব্য ফোনের ব্র্যান্ডগুলিকেই ব্যবহার করে থাকি এই ফোনের ব্র্যান্ডগুলি বেশি ব্যবহার করার কারণ হলো এই ফোনের দামগুলোও খুব কম এবং এই ফোনগুলো প্রায় প্রত্যেকটি দোকানেই থাকে এবং খুব সহজেই এই ফোনগুলো আমরা কিনতে পারি যে কারণে কিন্তু আমাদের এখানের মানুষরা প্রধানত এই ফোনগুলিকে ব্যবহার করে থাকি তাছাড়াও এই ফোনগুলির অনেক বিশেষ যে সমস্ত কার্যকরিতা রয়েছে সেগুলিও খুব ভালো যেমন এই ফোনের ক্যামেরা খুব ভালো এবং ফোনের দামও খুব কম যে কারণে কিন্তু মানুষে এই ফোনের ব্র্যান্ডগুলিকে বেশি পছন্দ করে আমি ওপোর ফ্যান ফোন ব্যবহার করি ওপোর ফোন ব্যবহার করে আমি খুব সন্তুষ্ট আমার ফোনের মধ্যেও বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো আমার খুব ভালো লাগে এবং এই জন্যই এই ফোনটা আমি ব্যবহার করি যেমন চার্জ ধরে রাখার ক্ষমতা আমার ফোনটার চার্জ ধরে রাখার ক্ষমতা কিন্তু খুব ভালো এটাতে একবার চার্জ দিলে প্রায় দু দিন এ ফোনটা চলতে থাকে তাছাড়া এই ফোনের ক্যামেরা ওটাও খুব ভালো ছবি খুব ভালো ওঠে তাছাড়াও এ ফোনের যে স্ক্রিনেতে আলো আলো খুব ভালো আসে উজ্জ্বল আলো আসে এবং পরিষ্কার আলো আসে যে কারণে আমার এই ফোনটা খুব ভালো লাগে